খেলাধুলা আমাদের প্রত্যেক মানুষেরই করা দরকার কম বেশি কারণ যত খেলাধুলার মধ্যে থাকবে তত আমাদের স্বাস্থ্য মানসিকতা শরীর সব কিছুই শান্ত থাকবে এবং খেলাধুলার মধ্যে থাকলে আমাদের বডি বডির মধ্যে রক্ত সঞ্চালন করাটাও ভালো হয় আর রাতে ঘুমটাও খুব ভালো হয় শরীর স্বাস্থ্যও খুব ভালো থাকে কারণ খেলা তো এখন যা দৈনন্দিন জীবনে মানুষের চিন্তা ভাবনা কাজকর্মের মধ্যে যতটা সময় নষ্ট হয়ে যায় তার মধ্যেও যদি কিছুটা সময় আমরা খেলাধুলার জন্য বার করতে পারি তাহলে কী হবে আমাদের মাইন্ডটা খুব মানে মানসিকতাটা খুব ভালো থাকবে এবং চিন্তা ভাবনা থেকে একটু অন্তত বাইরে থাকতে পারব আর যত খেলাধুলার মধ্যে থাকব তত হচ্ছে আমাদের মানসিকতা একটা বন্ধুবান্ধবের সঙ্গে এ অ্যাটাচমেন্ট থাকা মিশুকে সব কিছু আমাদের একটা ভালো থাকবে আর প্রতিটা সময়ের সঙ্গে সঙ্গে তো আলাদা কিছু খেলাই যায় মানে শীতকালে যেমন ভলিবল খেলা যায় বর্ষাকালে একটু ফুটবল খেলা যায় গরমকালে ক্রিকেট খেলা যায় কম বেশি সবাই কম বেশি কিছু না কিছুর মধ্যে খেলা হয়তো পারে কিন্তু সবাই তো আর একদম ভালো খেলোয়াড় না হলেও কম বেশি সবাই একটু খেলতে পারে তো সেই মতো সবাই যদি মিলেমিশে একটুখানি খেলা যেতে পারে তাহলে খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়েও কাটানো যাবে আর আমাদের মানসিকতাটাও খুব ভালো থাকবে মাইন্ডটাকেও মনে কোনো চিন্তা ভাবনা আসবে না শরীরটাও ভালো থাকবে রক্ত সঞ্চালনও ভালো হবে তাই সবারই একটা সময় বার করে কিছুক্ষণের জন্য হলেও একটা কিছু খেলা দরকার হয়তো কন্টিনিউ কোনো কিছু খেলা না গেলেও সময়ের সঙ্গে সঙ্গে ছোটো করে কম সময়ের মধ্যে থেকেও যদি খেলা কিছু খেলা যায় তবে অন্তত সবারই শরীর স্বাস্থ্য এবং মানসিকতা খুব ভালো রাখবে ভালো থাকে